মাছ মারার সময় অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে কৌশল ব্যবহার করতে হয় বিভিন্ন মাছ ধরার ক্ষেত্রে বিভিন্ন কৌশল ব্যবহার করতে হয় যেমন শোল মাছ মারতে গেলে কই মাছের পিঠে আমরা বড়শি বাঁধিয়ে জলের উপরে দিই সে মাছটি যখন যাওয়ার চেষ্টা করে তখন জলে একটা হালকা একটু ঢেউয়ের সৃষ্টি হয় সেই সময় শোল মাছ এসে সেই বড়শিতে শোল মাছ বলে সে বড়শি সমেত গিলে ফেলে সে সময় আমরা সে মাছকে আমরা শিকার করে নিই এছাড়া কই মাছ বিভিন্ন ধরনের পুঁটি মাছ এগুলি মারতে গেলে আবার অন্য রকম পদ্ধতি আমরা প্রয়োগ করি কই মাছ মারতে গেলে আমরা আটার সঙ্গে তুলো মিশিয়ে একসাথে ওটিকে মাখিয়ে আমরা বড়শির গায়ে দিয়ে পুকুরে ফেলি পুকুর কিংবা নদীতে এর কারণ কী হয় না ওভাবে ফেললে আটাটা তাড়াতাড়ি খেয়ে যেতে পারে না ওটা মাছ এবং মাছ ধরার যে পদ্ধতি সেটা মাছ খেয়ে না যাওয়ার জন্য মাছ বেশি পরিমাণে শিকার করা যায় এছাড়া নদীতে যখন আমরা জাল দিয়ে মাছ শিকার করি যেখানে মাছ উঠছে সেখানে সে মাছ শিকার করি বিভিন্ন ধরনের মাছ আমরা ওখান থেকে পাই যেমন ইলিশ খয়রা থেকে শুরু করে লোটে মাছ ভোলা মাছ নদীর যে ট্যাংরা মাছ সেগুলি আমরা পাই তবে বাংলাদেশে পদ্মার ইলিশ খুব বিখ্যাত এটিকে এটি জেলেরা বোট নিয়ে যায় গিয়ে এটা জাল পাতে জাল পেতে এগুলিকে শিকার করে তবে ছোট ইলিশ মাছ ধরা আইনত দন্ডনীয় অপরাধ আর এই মাছের যে ছোট যেগুলো মাছ সেগুলো সমুদ্রে ছেড়ে দেওয়ারই নিয়ম এই মাছের দাম অত্যন্ত বেশি এছাড়া নদীতে আরেক ধরনের মাছ পাওয়া যায় সেগুলিকে আমাদের বাংলা ভাষায় চাকল মাছ বলে অনেকে সংকর মাছও বলে সেগুলো বড়শি দিয়ে অনেকে দোন ফেলে ফেলে শিকার করে এইভাবে আমি যখন যাই নদীতে আমাদের এখানে কাঁকড়া মারতে যাই তো এইখানে সকালের থেকে সকালে যদি যাওয়া হয় আমরা ফিরি সেই সন্ধেবেলা প্রচুর কাঁকড়া পাওয়া যায় তবে সুন্দরবন যে জঙ্গল ওই জঙ্গলের ভিতরে ছোট নদী থাকে সেই নদীর ভিতরে গিয়ে থোপা দিতে হয় এটি ব্যাঙ কিংবা অন্যান্য মাছ কেটে এর চার বানাতে হয় সঙ্গে নিয়ে যেতে হয় জালতি আর অনেকগুলো থোপা